পোল্ট্রি ব্যবসার লোকেরা কিন্তু সাধারণত চ্যালেঞ্জের মুখেই অনেকবারই পড়ে কারণ পোল্ট্রি যদি অসুস্থ হয়ে যায় তখন কিন্তু মারা যায় সেইভাবে আবার রোগ জ্বালা হলেও প্রচুর তাদেরকে তকা তত্ত্বাবধান করতে হয় তাদেরকে সব কিছু দেখতে হয় নাহলে কিন্তু তারা সুস্থ থাকে না এটা কিন্তু দেখতে হয় প্রচুর পশুদেরকে তদারকি করেই তাদেরকে ভালো রাখতে হয় পশু সংক্রান্ত কোনো খারাপ হলে তাদেরকে অভিজ্ঞতার সম্মুখীনও হতে হয় বার বার ডাক্তার দেখাতে হয় পশু চিকিৎসালয়ে নিয়ে যেতে হয় পশু চিকিৎসালয়ে নিয়ে গিয়ে তাদেরকে খাবার দাবার দিতে যা বলবে খাওয়াতে হয় ওষুধপত্র যা দেয় খাওয়াতে হয় টিকা দিলে খা করাতে হয় এই সব চ্যালেঞ্জের মুখে কিন্তু তারা বার বার পড়ে কারণ তারা খুব একটা সব সময় যে ভালো থাকে তা নয় পোল্ট্রি ব্যবসায়ীদেরও লোকশান হয়ে যায় একেক সময় একেকটা রোগে কিন্তু অনেক পোল্ট্রি মারা যায় তখন তাদের প্রচুর লস হয়ে যায় এই সব কিন্তু তাদেরকে অতিক্রম করে তাদেরকে আবার পুনরায় পশু সংক্রান্ত ব্যাপারে সব কিছু খোঁজ খবর নিয়ে আবার পশু ব্যবহার করাতে হয়